আমি আঁকা শুরু করেছি প্রায় তিন বছর সাড়ে তিন বছর বয়স থেকে কারণ আঁকার প্রতি আগ্রহ হওয়ার কারণ হচ্ছে আমার বাবা নিজেই শিল্পী একজন হুম আঁকাজোকা শেখায় বাবা সেহেতু বাবার হাত ধরেই শেখা বাবাই আমার শিল্পগুরু তাই সেভাবেই আর কি আস্তে আস্তে ছোট থেকে প্র্যাকটিস করে করে আজ বড় জায়গায় এসেছি তাই তার প্রতি আজকে আগ্রহ পেন্সিলে বলুন তুলির টানে তার একটা মন ভালো করা কাজ আঁকা মনের দিকে অনেক শান্তি দেয় সেই জন্য সে আর প্রিয় শিল্পী দেখুন বড় বড় শিল্পী তো অনেকেই আছে আমার বাবা যেহেতু তিনি আমার সবচেয়ে প্রিয় শিল্পী গুরু তাছাড়াও বড় বড় তো শিল্পী যারা আছেন তাদের ছবি অনেক অনুপ্রেরণা দেয় যেমন পাবলো পিকাসো বলুন লিওনার্দো দা ভিঞ্চি বলুন মাইকেলেঞ্জেলো বলুন আরও বড় বড় শিল্পী আমাদেরও দেশে যেগুলো আছে অবনীন্দ্রনাথ ঠাকুর রবি ঠাকুরের পর্যন্ত ছবি ভালো লাগে তাছাড়াও আছে আপনার যামিনী রায় অনেক বড় বড় শিল্পী আছে হুম তাদেরকেও আমার খুব ভালো লাগে